আমার কাছে একটি বাজাজ কোম্পানির প্লাটিনা বাইক রয়েছে তো বাইকটার মধ্যে সব থেকে ভালো যে জিনিসটা আমি ব্যবহার করে দেখছি এবং খুবই ভালো সেটা হচ্ছে তেল সার্ভিস খুব সুন্দর দেয় এবং আমি তো রোগা তার ফলে প্লাটিনা বাইকটা একটু হালকা হালকা হওয়ার জন্য আমি সুন্দরভাবে চালাতে পারি ও দুর দুরান্ত যখন যাই মাইলেজ খুব সুন্দর দেয় এছাড়া বাইকটার মধ্যে সিস্টেম ও ও তেলের যে ট্যাঙ্কি সেটাও খুব ভালো এবং সমস্ত দিকটা প্লাটিনা বাইকটার খুব ভালো এই এই কারণে আমি এই বাইকটা নিয়েছি এবং বাইকটা ব্যবহার করে খুবই ফল খুবই ভালো পাচ্ছি এবং আমি নিজেও খুব ভালো হ্যাপি ফিল করি ওই বাইকটা যখন আমি চালাই